আমি মনে করি ভারত অন্য দেশের তুলনায় অনেক ভালো ও উন্নত কারণ অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে ভারতের তুলনায় যথেষ্ট খারাপ পোশাক আশাক পরে তারা ঘোরাফেরা করে ছোটো ছোটো জামা কাপড় পরে তারা বিভিন্ন রকম শহরে বা গ্রামে তারা ঘোরাফেরা করে এবং আমি মনে করি আগের তুলনায় অনেক রকম যথেষ্ট কাপড় পরিবর্তন হয়েছে আগে সবাই পোশাক আশাক ভালো পরতো এবং সমস্ত রকম অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে তারা চলতো এখন দিনকে দিন পোশাক যেন ক্রমশই ছোটো হয়ে পড়ছে এবং বিভিন্ন রকম ফ্যাশান তারা তৈরি কয়েছে এবং বিদেশিরা আমাদের ভারতকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করছে যেমন বিদেশিরা ধরুন ছোটো ছোটো জামা কাপড় পরে তারা চারিদিকে ঘোরাফেরা করছে এবং তার দেখে ভারতের বিভিন্ন ফ্যাশানরা বা বিভিন্ন ধরনের কাপড়ের যারা তৈরি করছে তারাও সেই ধরনের রেডিমেড জাতীয় পোশাক তৈরি করছে এবং ছোটো ছোটো জামা কাপড় তৈরি করছে যাতে সেই জামা প্যান্ট পরে ভারতের বিভিন্ন শহরে ঘোরাফেরা করছে ছেলে মেয়েরা এবং বয়সে বড়োরাও সেই ধরনের ছোটো ছোটো জামা কাপড় পরে ঘোরাফেরা করছে আমি এই সমস্ত ধরনের জামা কাপড় পরতে পছন্দ করি না বা আমাদের এখানের এলাকার লোকেরাও ওই ধরনের জামা প্যান্ট পরে না বা কোনো কোথাও পরে এই সব যে যাতায়াত করা পছন্দও করে না এবং আমি যেই সমস্ত জামা প্যান্ট পরি বা আমাদের পরিবার যে সমস্ত জামা প্যান্ট পরি পরে সেই সমস্ত জামা প্যান্ট আমরা আমাদের স্থানীয় গ্রামের একটি দো বড়ো দোকানে কেনাকাটা করি আমরা যেখানে ভালো পোশাক কম পয়সায় ভালো পোশাক পাওয়া যাই এবং যেগুলি শরীরে পতিটি অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা থাকে আমারা ভারতের শহরের মতো ছোটো জামা কাপড় পরি না